আমি গত এগারই এপ্রিল অনলাইন থেকে একটি কুর্তি কিনি কুর্তিটির কাপড়ের মান এবং রং ভালো হলেও সাইজে একটু গোলমাল রয়েছে আমার প্রদত্ত সাইজের তুলনায় কুর্তিটি অনেকটাই বড় এসেছে এবং এর দাম অনেকটাই বেশি বাজারের তুলনায় এর দাম অনেকটা বেশি বলে মনে হয়েছে আমার